পশ্চিমবঙ্গে যদি ধর্মের কথা বলতেই হয় তাহলে পশ্চিমবঙ্গে প্রধানত সব ধর্মের মানুষই বসবাস করেন যেমন ধরুন আমাদের হিন্দু ধর্ম রয়েছে যা আদি সনাতন ধর্ম থেকে আগত এছাড়া খ্রিস্টান ধর্মের মানুষও বসবাস করে ইসলাম ধর্মের মানুষও বসবাস করে বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে জৈন ধর্মের মানুষ বসবাস করে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ এমনই একটা সংগঠন বা সবাইকে এক ধারে বেঁধে রেখেছে তাই পশ্চিমবঙ্গে কিন্তু সমস্ত ধর্মের মানুষ সমস্ত ধর্মের মানুষের সাথে বেশ সাধারণভাবে বসবাস করে পশ্চিমবঙ্গ হল সর্বধর্মের রাজ্য